আমি আমার রান্না করার শখটিকে পেশা হিসেবেই ধরেছি আমি পেশা হিসেবেই করছি এটা আর আমার আমার পরিবারের প্রথম প্রতিক্রিয়া ছিল যে আমাকে কেউ কাজ করতে দিতে চাইছিল না এবং এই কাজে আমাকে খুব বকাবকি করছিল তো আমি তারপর আমার পরিবারের সবাইকে সকলকে বোঝাই এবং বোঝানোর পর তারা বোঝেন এবং সম্মতি দেন যে তুমি তোমার এই শখটাকে এবার পেশা হিসাবে ধরে নাও তো আমিও আমার এই শখটাকে আর ফেলে না রেখে আমি এটাকেই পেশা হিসেবেই গণ্য করতে লাগলাম পেশা হিসেবেই আমি ধরে নিলাম এবং এই রান্নার কাজটিকে এখন আমি খুব সুন্দরভাবে করছি এবং রান্নার কাজটি যেটা আমি এখন পেশা হিসেবেই ধরে নিয়েছি আর আমার পরিবারের লোকজনের যে প্রতিক্রিয়া ছিল এই কাজকে নিয়ে এবং তাদের ধারণাও পরিবর্তন করেছি আমি এবং তাদের সম্মতি নিয়েই এটাকে এই কাজটিকে আমি আমার পেশা হিসাবে গণ্য করেছি